আমার কাছে এমনই একটা জিনিস দোকানের থেকে আমি কিনতে পেরেছি বিছানার চাদর একটা এত নরম মোলায়েম চাদরটা যেভাবেই কাচি না কেন রঙ কখনও উঠেনি আর পেতে শুলে আরামদায়ক একেবারে মোলায়েমের মতন লাগে আর কুর্তি কিনেছি পুষ্পাঞ্জলি দোকান থেকে একটা শাড়ি কিনেছি সবগুলো জামাকাপড়ই এত নরম তুলতুলে গায়ে আছে গরমের সময় এত আরাম লাগে না বোঝা যায় না যে গায়ে পরে আছি বলে রঙ তো উঠেই না যে কোনো ডিটারজেন্ট পাউডার দিয়ে কাঁচলেও রঙ কখনো ওঠে না আর গরমে বাইরে যাতাযাতের জন্যও খুব সুবিধে হয় পুষ্পাঞ্জলির দোকানে লোকগুলোর ব্যবহারও খুব ভালো আর যখনই যাই তখনই তারা এইভাবেই জামাকাপড় দেখায় যে যে কোনো জামাকাপড় আপনার মনের মতন তারা দেখাবে আর আপনি কিনেও সেটা খুব ভালো ব্যবহার করতে পারেন কোনো ভাবেই কাচলে রঙ ওঠে না রোদে পরে বেড়াতেও খুব ভালো লাগে